হ্যাঁ বলুন হ্যাঁ দেখুন এবার হচ্ছে তোমরা যেহেতু স্কুল স্টুডেন্ট তোমাদের স্কুল প্রকল্পের জন্য বলেছেন তো তোমরা জল সংরক্ষণ বা পরিবেশবিদ্যার যে কোনো একটা বই নিয়ে নিতে পারো ঠিক আছে আমার এখানে অনেকগুলোই বই আছে তুমি একবারটি এসে দেখেও যেতে পারো যে তোমার কোন বইটা সব থেকে ভালো লাগবে তুমি আমাকে ফোন করছ ঠিক আছে কিন্তু একবারটি যদি কাছে এসে মানে দেখে নিতে যে কোন বইটা অ্যাকচুয়ালি তোমার দরকার মানে তোমার কাজে লাগবে সেটা কিন্তু খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেকগুলোই আছে অনেক রকমেরই আছে প্রায় চার পাঁচটা বই আবার যে যেরকম লেখকের নেয় সেরকম লেখকেরই আছে তো তোমাদের স্কুল থেকে যেটা দিয়েছে সেটা তোমরা দেখে একবারটি এসো এসে দেখে নিয়ে যেও ঠিক আছে তুমি আসলে কালকে কাল পরশুর মধ্যে চলে আসবে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো স্যার নয় আমি তো ম্যাম স্যার যে ছিলেন তিনি তো এখন নেই তো হচ্ছে তুমি এসে তার তার সাথেই তুমি দেখা করতে পারবে মানে স্যারই থাকবে আমি থাকব না তো তুমি এসে একবারটি দেখা করে যেতে পারো হ্যাঁ তুমি দশটা নাগাদ তুমি দশটা নাগাদ চলে আসবে দশটা থেকে পেয়ে যাবে দশটা থেকে আমাদের একটা পর্যন্ত সব সময় থাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই থাকবে স্যারই থাকে আমি আজকে এলাম আর কি আমি ছিলাম স্যার একটু বাইরের দিকে গেছেন ওই জন্য হ্যাঁ সাড়ে দশটা নাগাদ চলে আসুন তাহলে স্যার আপনি এলে দেখতে পেয়ে যাবেন আপনার যে বইটা লাগবে সেই বইটা আপনি পেয়ে যাবেন দেখো তোমাদের যদি মানে আমি বলছি তোমাদের যদি চারজনেরই চারটে বই লাগে তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা চারটে চারটে লেখকের নিয়ে নিও ঠিক আছে তাহলে তোমাদের ঘরে বসে করতে তো সুবিধা হবে হ্যাঁ তাহলে তোমরা সেইভাবে এসো যে মানে তোমরা ঠিক করে এলে যে আমরা একটা বই একই লেখকের বই চারটে নিয়ে নেব সেটা কিন্তু সেইভাবে এলে আর কি তোমাদেরই অসুবিধা হবে আমি জাস্ট এটা তোমাদেরকে মানে সাজেশান দিলাম আর কি হুম তো তোমরা তাহলে সেইভাবে চলে এসো তাড়াতাড়ি একটু চলে এসো সকাল সকাল তাহলে তোমাদের বইগুলো ঘেঁটে দেখতেও সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করো হুম হ্যাঁ ঠিক আছে